আমি পশ্চিমবঙ্গে কৃষি শিল্প পরিবেশগত সমস্যাগুলি মোকাবিলা করতে এবং স্থায়িত্বকে উন্নীত করতে পারি বলে মনে করি বিভিন্ন উপায়ে যেমন পরিবেশগত মূল্যায়ণ এবং ব্যবস্থাপনা কাঠামো জলবায়ু স্থিতিস্থাপক কৃষি জল ব্যবস্থাপনা ইত্যাদির মাধ্যমে